হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যাঁ কেমন আছিস হ্যাঁরে চলছে রে অ্যাঁ শুনতে পাচ্ছি না একটু জোরে বল আর পরীক্ষা পড়তে বসে না আরে পড়তেই বসে না যতো ফোন পেয়ে মানে পড়ার জন্য যতো এনকারেজ করা হয় বা যাই করা হয় এই এই যেস মানে আজকালকার বাচ্চাদের যে কী হয়েছে কিছু বুঝতেই পারছি না মানে পড়তেই বসতে চাইছে না কোনো মতে একে এতো করে দেখ সারাক্ষণ যদি কেউ মোবাইল নিয়ে থাকে তার বইয়ের প্রতি মন বসবে এবার তুই একটা এটা তো সোজা জিনিস বল হ্যাঁ সে এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে যে মানে ওর কিছু মানে কিছু একটা চাই কিছু একটা চাই মানে মোবাইল ফোন ঘাঁটছে মোবাইল ফোন না থাকলে টিভি টিভি না থাকলে মোবাইল ফোন মানে এই হচ্ছে এদের হচ্ছে মেন জগৎ কোনো কোনো কিছু নেই রে মানে এই আরে আমরা আ আমরা হচ্ছে মাঠে আমরা হচ্ছে মাঠে যেতাম মাঠে গিয়ে ঘুরতাম ফিরতাম মজা করতাম কতো কী মানে সত্যি কথা সত্যি কথা আরে পড়াশোনা

সোশ্যাল লাইফ বলে কিছু একটা থাকে এদেরকে এদের তো সা সোশ্যাল লাইফ বলে কিছু নেই একটা সোশ্যাল লাইফ বলে একটা জিনিস থাকে যে একটা সোশ্যাল লাইফ মানে সবার সাথে মেলো মেশো কথা বলো এই এর লাইফটাই এদের কাছে নেই আর এরা জাস্ট আর পরীক্ষার রেজাল্ট দেখ ওই কী বলবো এইগুলোকে রেজাল্ট হিসেবে বলা যায় না মানে জাস্ট পাশ বেয়ারলি পাশ

আরে কতো বোঝাবো ভাই সারাক্ষণ বোঝানো হচ্ছে কিন্তু এই যে ফোনের যে অ্যাডিকশান এটা প্রচন্ড বাজে অ্যাডিকশান হুম তোর সব ঠিকঠাক তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে